হুম নমস্কার

হ্যাঁ বলেন হুম করবো কারণ আমি একটা মেয়ে তো আমি বুঝি আমি আপনারাও এগিয়ে আসুন আর আমরাও চেষ্টা করবো আমরা সরকারকে বলবো হুম আপনারাও এগিয়ে আসুন আর আমরাও সরকারকে বলে হুম বুঝি সব আচ্ছা ঠিক আছে নমস্কার তাহলে

হুম সেটা সরকারকে বলে তারপরে দেখছি কতো দিনে সমস্যাটা মেটানো যায় হুম ওটা করে আমাদের কাছে জমা দিও আমরা সরকারের কাছে পাঠিয়ে দেবো

হ্যাঁ আপনারাও দরখস্তটা তাড়াতাড়ি তৈরি করে আমার